পশ্চিমবঙ্গের লোকেরা তাদের অবসর সময়টি কাটায় বেশিরভাগই ছুটির মাধ্যমে যেটিতে তারা উৎসবে গিয়ে সেই সময়টি কাটায় যেমন দুর্গা পুজো রথ যাত্রা কালী পুজো এবং এই উৎসবের সময় অনেক রকম মেলা বসে তো এই মেলাগুলিতে গিয়েও পশ্চিমবঙ্গের লোকেরা তাদের অবসর সময় কাটাতে পছন্দ করে এবং অনেকে আছেন যারা বাড়িতেই থাকেন বাড়িতে হয়তো বসে বই পড়েন কিছু লেখা লেখি করেন অথবা কোনো ফান গেম খেলে নিজেদের সময়টি কাটান অনেকে ঘুরতেও যায় এবং ঘুরতে গিয়ে তারা নিজেদের সময়টি কাটান এবং দুর্গা পুজোর সময় অনেকে নিজের জেলাতে থেকেই নিজের জেলাতে যে মন্ডপগুলি সাজানো হয় সেই মন্ডপে গিয়ে নিজেদের সময় কাটান এছাড়াও অনেকে আছেন যারা বৈকাল সময়ে সময় মাঠে খেলতে গিয়ে নিজেদের যে অবসর সময়টি হয় সেটিকে কাটান এবং অনেকে আছেন যারা রথযাত্রার সময় অন্যান্য জায়গায় ঘুরতে গিয়ে সেই রথের সময়টি সময়টি কাটান এবং দুর্গা পুজোতে প্রায় ক্রমশ দশ দিনের মতো সময় পাওয়া যায় এবং সেই দশ দিনে অনেকে অনেক রকমভাবে সেই সময়টি কাটায় অর্ধেকের বেশি মানুষ তো মন্ডপ দেখতে দেখতে সময় শেষ হয়ে যায় অথচ তারা মন্ডপের শেষ হয় না দেখা তাদের এবং তারা এরকমভাবেই পশ্চিমবঙ্গের মানুষেদের অবসর সময় কাটানোর অনেক রকম ব্যবস্থা রয়েছে যেমন কেউ কেউ বিদেশে ঘুরতে গিয়ে অনেক কিছু নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করে আসেন সেরকম সেই জিনিসগুলোকেই নিজেদের গল্প হিসেবে বলে তারা এই অবসর সময়গুলিকে কাটান